জন্মদিনে আমার কিছু বন্ধুকে ইনভাইট করেছিলাম এবং খাবার অর্ডার দিলাম হোটেলের নাম তাজ হোটেল এবং সেখানে এ পিজা বিরিয়ানি কিছু অর্ডার দিলাম অর্ডার আসার পর দেখি এ খাবার পচা গন্ধ এবং দুর্গন্ধ ছাড়ছে এবং আমি সেখানে অভিযোগ করলাম যে দাদা আপনি কী খাবার দিয়েছেন এই খাবার চলবে না আমার টাকা ফেরত দিন নাহলে এই মালটা নিয়ে যান আপনাদের খাবার টাটকা নেই বাসি গন্ধ ছাড়ছে পচা গন্ধ ছাড়ছে এরকম খাবার দিলে মানুষ খেতে পারবে আমার তো একটা পার্টি হচ্ছে না এ পার্টিতে এরকম হলে আমার সম্মান মান সম্মান যাবে কী এমন তাজ হোটেলে অর্ডার দিলি যে একটা বাজে গন্ধ ছাড়ছে আমার জন্মদিনের পার্টিতে বন্ধুরা এরকম বলবে তা আমার সহ্য হবে না প্লিজ এটা নিয়ে যান নাহলে এই টাটকা খাবার দিন টাটকা বা গমেই গরম খাবার দিয়ে যাও নাহলে অনলাইনের মাধ্যমে বা পেটিএমের মাধ্যমে আমার টাকা ফেরত দিন এটাই আপনার কাছে আমার বক্তব্য